দেখুন যেহেতু আমরা গ্রাম্য এলাকায় বাস করি তো এখানে তো খাল বিল এ প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আমরা ধরিও আর যেগুলো মিষ্টি জলের এছাড়াও আমাদের পার্শ্ববর্তী তো একটা নদী আছে কালিন্দী নামের যেটা বাংলাদেশ আমাদের আলাদা করেছে তো সেখানেও আমরা মাছ ধরি সেখানে লবণাক্ত জল সমুদ্র বা সমুদ্রের মাছ সেখানে আসে বা আমরা সেগুলো ধরি বিশেষত মিষ্টি জলে যে মাছগুলো পাওয়া যায় কই মাগুর ট্যাংরা পুঁটি শোল ল্যাঠা এইগুলোই বেশি পাওয়া যায় আর নদীতে বা লবণাক্ত জলের যে মাছগুলো পাওয়া যায় পার্শে চিংড়ি ভেটকি এ ভাঙাল পায়রা সিলেট বিভিন্ন ধরনের এরকম মাছই ওখানে পাওয়া যায় তো মিষ্টি জলের যে মাছগুলো আমরা ধরি তার তো বিভিন্ন রকম দাম আছে আর গ্রামে তো সেগুলোর খুব একটা দাম পাওয়া যায় না তবে বাইরে নিয়ে গেলে বা শহরের দিকে নিয়ে গেলে সে মাছগুলোর দাম অনেকটাই বেশি আর আমি ব্যক্তিগতভাবে যে মাছটা বেশি ধরার চেষ্টা করি সেটা হলো ট্যাংরা মাছ যে মাছটার দাম আমাদের গ্রামেও যথেষ্ট বেশি আর দাম তো নির্ভর করে মাছের সাইজের উপরে তো সাইজ যেরকম হবে তার ওপরে দামটা কম বেশি হয় তো মোটামুটি ট্যাংরা মাছের দাম শুরু হয় আড়াইশো তিনশো থেকে খুব ছোটো সাইজেরগুলো আড়াইশো তিনশো টাকা কেজি আর একটু বড়ো হলে চারশো পাঁচশো ছশো সাতশো আটশো পর্যন্তও দাম চলে যায় ট্যাংরা মাছটার দামটা অনেকটাই বেশি হয়ে যায় একটু বড়ো সাইজের হলে আর কই মাছ কই মাছের দাম দুশো আড়াইশো থেকে শুরু হয় তিনশো চারশো পর্যন্ত যায় পুঁটি মাছের দাম অনেকটাই কম পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া যায় শোল ল্যাঠা ওগুলোও নির্দিষ্ট সাইজের উপরে নির্ভর করে আর সিজনের ওপরেও দাম অনেকটা নির্ভর করে যে সিজনগুলোতে মাছ খুব একটা পাওয়া যায় না সেই সিজনগুলোতে মাছের দাম একটু বেশি থাকে যে সিজনগুলোতে মাছ বেশি পরিমাণে পাওয়া যায় সেই সিজনগুলোতে মাছের দাম একটু পড়ে যায় বা কমে যায় আর লবণাক্ত জলের মাছ বা নদীর মাছতে মাছের দামগুলো তো নির্ভর করে তার জোগানের উপরে আর নদীতে মাছগুলো তো নির্দিষ্ট একটা মাসের নির্দিষ্ট দুটো সময়ে ধরা যায় পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটো সময়ে তিন চার দিন করে মানে পূর্ণিমার সময়ে তিন চার দিন এবং অমাবস্যার সময়ে তিন চার দিন এই মাছগুলো পাওয়া যায় বেশি তো ওই সময়ে এই মাছগুলোর দাম একটু কম হয় সামান্য কম অন্য সময়ে দাম যথেষ্ট বেশি থাকে তো চিংড়ি মাছ বিভিন্ন দামের হয় সাইজের উপরে ছোটো থেকে একশো টাকা কেজি পাওয়া যায় একটু বড়ো হলে তিনশো চারশো পর্যন্ত হয়ে যায় পার্শে মাছ দুশো আড়াইশো টাকা বা ভেটকি মাছের দাম একটু বেশি হয় ভেটকি মাছ পাঁচশো টাকা চারশো টাকা এরকমই কেজি হয় আর মানুষ নোনা জলের মাছ বা লবণাক্ত জলের মাছের ওপরে বেশি আগ্রহ দেখায় কারণ ওই মাছটায় বেশি উপকার বলে গ্রামের মানুষ মনে করেন তবুও স্বাদু জলের বা মিষ্টি জলের মাছও মানুষ খেয়ে থাকেন তো দুটো জলই চ দুটো জলের মাছই এখানে চলে বা দুটো জলের মাছই এখানে পাওয়া যায়